আমি মনে করি যে বাংলা ভাষা আমি জানি তাই অন্যান্য ভাষার সাথে তুলনা করি বা মনে করি যে বাংলাটা খুব ভালো জানি বাংলা ভাষা হচ্ছে সুমধুর ভাষা এই ভাষাতে অনেক কিছু আছে যাকে বলা হয় মাতৃভাষা আমরা এই বাংলা ভাষা কিন্তু প্রথম আমার মায়ের কাছ থেকে শুনে শুনে শিখেছি প্রথম কিন্তু বাচ্চারা হাঁটতে শিখে মা শব্দটা উচ্চারণ করে এই ভাষাটা খুব সুমধুর ভাষা এর সাথে আমি হিন্দি ইংরেজি এই ভাষাগুলোর তুলনা করি কারণ হিন্দি ভাষা সবাই ঠিকমতো জানে না কিন্তু বাংলা ভাষার বেশিরভাগ মানুষই জানে ইংরেজি ভাষাতেও সুমধুর আছে কিন্তু স্পষ্ট উচ্চারণ করলেই আছে না হলে কিন্তু নেই বাংলা ভাষা এমনই ভাষা যাকে নিয়ে আমাদের অনেক কিছু লেখা যায় গল্প বলা যায় নাটক করা যায় আবৃত্তি করা যায় গান লেখা হয়েছে বাংলা ভাষাকে কেন্দ্র করে কত সুন্দর সুন্দর রবীন্দ্রনাথের গান রবীন্দ্রসঙ্গীত কাজী নজরুলের গান নজরুল ইসলামের গান কা নজরুল গীতি এইগুলো হয়েছে বাংলা ভাষাটা তাই খুব ভালো লাগে বাংলা ভাষা আমার খুব প্রিয় ভাষা সুমধুর ভাষা যেটা আবার ব্যাকারণ বই পড়লে অনেক ভালো শেখা যায় ব্যাকরণ বই পড়ে বাংলা ভাষাটা যদি কেউ আয়ত্ত করে তাহলে সে বাংলা ভাষা সুমধুরভাবে বলতে পারবে তার তখন কোনো কষ্ট হবে না এই ভাষাটা এতই সুমধুর বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ পড়েই কিন্তু আমরা সকলেই বাংলা ভাষা শিখেছি